হ্যাঁ আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে যে আমি ভবিষ্যৎকালে একজন বড়ো চাষি চাষি হব এবং সেই চাষ সম্পর্কে বড়ো কোনো ব্যবসা করবো ও কারণ প্রথমত আমাকে চাষবাস এইসব কৃষিকাজ বা গাছ লাগানো বা ফসল উৎপন্ন করা এইসব জিনিসগুলো আমাকে খুবই ভালো লাগে কারণ আমি ছোটোর থেকেই মানে এই কাজ করে এসেছি কারণ আমার বাবা মার হাত ধরে কারণ আমাদের জমি জায়গা বিশেষ নেই কিন্তু যতটুকু আছে ততটুকুই আমরা খুব ভালোভাবে চাষবাস করি এবং ফসল উৎপন্ন করি কারণ আমাকে এই ফসল উৎপন্ন করে আমাদের সংসার চলে বা ভবিষ্যতে আমরা কোনো কিছু বড়ো কিছু এই চাষবাস থেকেই করতে পারি তাছাড়া মানে এই চাষবাস করে আমরা আমি আরও ভবিষ্যতে বা পরবর্তীকালে অনেক বড়ো ব্যবসা ব্যবসা বা ব্যবসা করার ইচ্ছা আছে আর এই এই ইচ্ছার জন্য আমাকে মূলত যে জিনিসগুলো খুব খুব প্রচুরভাবে উৎসাহিত করে দেয় সেগুলো হল সেগুলো হল যখনই আমি কোনোরকম কোনো আলুবীজ বা ধানের শস্য বা অন্যান্য কোনো কৃষিজ ফসল দেখি সেগুলো দেখে আমার মনে হয় যে এ এগুলো যদি আমি খুব কম পরিমাণে পেতাম তাহলে আমি আমার কৃষিকাজ বা ফসল উৎপাদন করার জন্য আরও বড়ো কিছু করতে পারতাম এবং ভবিষ্যতে আমি এই কৃষিকাজের হাত ধরে আমি আমার ব্যবসা আরও উন্নত করতে পারি